হ্যাঁ আমি ভিন্ন ভাষা বা উপভাষার এলাকায় আমি ভ্রমণ করেছি এবং ভ্রমণ করার সময় সেখানের ভাষা অবশ্যই আমার বুঝতে একটু অসুবিধা হবে তাই আমি সেখানে লোকেদের সাথে প্রথমে যোগাযোগ করে সেই লোকেদেরকে জিজ্ঞেস করে তাদের ভাষা শেখার চেষ্টা করেছি এবং এই সময় আমার একটু অসুবিধা হয়েছিল তাদের মনের ভাব যেটা ওরা বলছিলো সেটা আমার একটু বুঝতে অসুবিধা হচ্ছিলো কিন্তু আস্তে আস্তে তাদের সাথে থেকে তাদের কথা বুঝে শিখে তাদের ভাষা আমি বুঝে যেতে পেরেছিলাম তো এক্ষেত্রে আমি প্রথমে সেখানকার মানুষের সাথে হয়তো যোগাযোগ করতে পারছিলাম না কিন্তু যেহেতু আমার কাছে এখন মোবাইল আছে তো এই মোবাইলের যুগে বলতে গেলে এখন সব কিছুই সম্ভব তাই আমার ফোনে ভাষা ট্রানসলেটর বলে একটা অ্যাপ ছিল যেটাতে আমি ওখানকার লোকেদের ভাষা আমার ফোনে রেকর্ড করে তাদের ভাষার মানে বুঝতাম এবং আমি আমার মনে যে উত্তরটা হতো সে উত্তরটা আমি তাদেরকে রেকর্ড করে আবার তাদের সামনে তাদের ভাষাতে আমি দেখাতাম তো এইভাবে আমি তাদের সাথে যোগাযোগ করতে পেরেছি